আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হচ্ছে ফেসবুক এখন যখনই দেখি যে কোনো ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই ফেসবুক নিয়েই বসে আছে ফেসবুকে সবার পোস্ট দেখছে রিলস দেখছে মজা নিচ্ছে স্মার্ট ফোনে প্রচুর সুবিধাও আছে যেগুলি হচ্ছে আমরা একে অপরকে অনেক দূর থেকেই তাদেরকে দেখে নিতে পারছি তাদের সঙ্গে কথা বলে নিতে পারছি তাদের অবস্থা আমরা জেনে নিতে পারছি কিন্তু কিছু অসুবিধাও আছে যেগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটু নষ্ট করে দিচ্ছে ছোটো থেকে এখন ফোন ইউস করছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এবং এই ফোনে অনেক কিছু উল্টো পাল্টা জিনিসও এসে থাকে তারা সেগুলো দেখছে এবং ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে এইগুলি খারাপ দিক আছে স্মার্ট ফোনেরও যেরম সুবিধাও আছে সেরম অনেক অসুবিধাও আছে